আমার একটা ছোটো পোলট্রি ফার্ম আছে যেখানে আমি মুরগি রাখি এবং চারধারটা ঘেরা যাতে পোকামাকড় না আসতে পারে তার জন্য আমি ঘিরে রেখেছি এবং কী সেটাকে লাইটের ব্যবস্থাও করেছি লাইট দিয়ে রেখে দিয়েছি ওদের যাতে কষ্ট না হয় আর এই ফার্মতে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর প্রত্যেকটা মুরগির জন্য খাবারের ব্যবস্থা করি খাবার আনি জল দিই তাদের দেখাশোনাও করি এবং তারা যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমি ওষুধ খাইয়ে তাদের সারাদিন দেখি এবং যে সব মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আমি সারাদিন ওই ওষুধ টষুধ খাইয়ে ওদেরকে সুস্থ রাখার চেষ্টা করি এবং ঝাড়পোঁছ দিয়ে ওগুলোও পরিষ্কার করি যাতে মশা টশা না কামড়ায় সেগুলোও দেখি আমি দেখার পর সেই মুরগিগুলোকে চারিদিকে ঘিরে টিরে রেখে দিই ঠান্ডার সময় হুম এইভাবে আমি ওদেরকে খুব যত্ন করে রাখি সারাদিন ধরে এইভাবে আমি মুরগির যত্ন করি